হ্যাঁ আমি একটা ছোটো ব্যবসা করি যেটা আমার ঘর থেকে বিভিন্ন মানুষজন এসে নিয়ে যায় আমি মাঝে মাঝে দিয়েও আসি সেরকম কিছু দোকান ধরা আছে দোকানে যাই এবং দোকানদারদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো তারাও খুব ভালো ব্যবহার করে এবং আমাকে তাদের কাজগুলো দেওয়ার জন্যও বলে যায় এবং তারা বিভিন্ন ধরনের কাপড় দিয়ে যায় এবং আমিও অন্য জায়গা থেকে কিনে আনার চেষ্টা করি যেসব জিনিস তৈরি করতে দিতে হয় তার মদ্যে আপনারা যেমন দিয়েছেন শার্ট ব্লাউজ সালোয়ার স্যুট টপ প্যান্ট চুড়িদার ইত্যাদি এগুলোও করি এছাড়াও টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলোও করি কারণ এভাবে না করলে আমি আমার বিস ব্যবসাটা বাড়াতে পারবো না সেই জন্য শার্টের দাম নিই যেমন দুশো থেকে আড়াইশো টাকা ব্লাউজের দাম নিই সত্তর থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত সালোয়ার স্যুট করতে গেলে মিনিমাম আমাদের এখানে যেটা একদম কম পয়সায় দেওয়া হয় একশো টাকা এছাড়া যেমন কাপড় থাকে সেই অনুযায়ী আমি তৈরি করি তার ওপর দামের নির্ভর করে টপ করতে খুব বেশি লাগে না তবুও আমরা দু থেকে দু আড়াই মিটার কাপড়ে করে দিই প্যান্ট করতেও দুইনের দু মিটারের মতো লাগে আর একটা চুড়িদার করতে তিন মিটার হলে মোটামুটি আমাদের হয়ে যায় তবুও আমরা একটু বেশি কাপড় নিই এবং দামও একটু বেশি নিই বে কারণ ভিতরে আবার কাপড় দিতে লাগে তো সেই জন্য